আমার সংস্কৃতিতে লিঙ্গের ভূমিকা বলতে আমি ছেলে হোক বা মেয়ে উভয় লিঙ্গই সমান বলে মনে করি সব লিঙ্গই সমান লিঙ্গের মধ্যে কোনও ভেদাভেদ নেই ছেলে মেয়ে সবাই সমান তার অবশ্য কারণও আছে ছেলেরা যে কাজ করছে মেয়েরাও সে কাজ করতে পিছিয়ে নেই মেয়েরা এখন উচ্চমানের কাজ থেকে শুরু করে নিম্নমানের কাজ সবই করছে প্লেন চালানো থেকে শুরু করে টোটো চালানো ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজমিস্ত্রির কাজ সবই মেয়েরা করছে ছেলেদের সমকক্ষ হয়ে ছেলেরা যাও যা পারে মেয়েরা তার বেশি ছাড়া কম কিছুই পারে না তাই আমার মতে ছেলে মেয়ে সবাই সমান আমি মনে করি মেয়েরা কোনও অংশেই ছেলেদের থেকে পিছিয়ে নেই তাই ছেলে মেয়ে দুজনেই সমান একই কক্ষে পড়ে